পশ্চিম মেদনীপুর জেলার অনেক কারুকার্য শিল্প আছে যেমন মাটির তৈরি জিনিস তৈরি করে কুমোর প্রতিমা মাটির পুতুল মাটির হাড়ি কলসি ইত্যাদি ও হস্তশিল্প হস্তশিল্প তৈরি হয় হস্তশিল্প তৈরি করে মাদুর খেজুর পাতা থেকে চাটাই ও তাল গাছ থেকে তাল পাতা তুলে তাল পাতার সেপাই আর হচ্ছে কাগজ শিল্প তৈরি করে হচ্ছে কাগজ কেটে হচ্ছে হরিনামের যেই হচ্ছে হরিনামের হচ্ছে যে বেদী হয় সেই হচ্ছে কাগজ কেটে সেই বেদীর হচ্ছে ঠাকুর তৈরি হয় ও হচ্ছে প্রজন্ম থেকে প্রজন্মে স্থানান্তরিত হয়ে এসেছে এখনও কিছু কিছু গ্রামে পানীয় জলের সমস্যা হয়ে থাকে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে আমাদের খুবই হচ্ছে পানীয় জলের সমস্যা হয়ে থাকে আর হচ্ছে বর্ষাকালে হচ্ছে বর্ষাকালে প্ৰচণ্ড জলের জন্য ব্রিজ ঢাকা হয়ে যায় নদী নালা পুকুর খাল বিল সব সব জলে ভরে যায় সেই জন্য ব্রিজ ঢাকা হয়ে যায় সেই জন্য কোন হচ্ছে বাচ্চারা বাচ্চা কিংবা বড়রা কেউ স্কুল কলেজে যেতে পারে না